সাঁতার বলতে আমরা ছোটোবেলায় যখন ছিলাম মা বাবা আমাকে আমাদেরকে এ সাঁতার শেখাতো আমরা সাঁতার শেখার চেষ্টা করতাম বা শিখিয়ে আস্তে আস্তে বড়ো করে যে তারপর আমরাও শিখে শিখতাম তারপরে আস্তে আস্তে আমরা বড়ো হলাম তখনও সাঁতার কাটতাম আমরা আর এখন তো বড়ো হয়েছি এখন বিয়ে হয়ে গেছে ছেলেপুলের মা অনেক বয়স হয়েছে এ এখন আর আর ও সব সাঁতার কাটার কাটতে পারি না যাারা সাঁতার শিখে সাঁতারে নিয়ে চালনা করে এ তারাই একমাত্র ও পুকুরে চান করেলে এ কতক্ষণ পানির তলায় থাকতে পারে বা সাঁতার কাটতে পারে একমাত্র তারাই তো এগুলো বলতে পারবে না আমরা এগুলো কী করে বলবো ও আমাদের তো আর এসব নিয়ে চলে না আমাদের এখন বিয়ে হয়ে গেছে সংসার ধর্ম হয়ে গেছে নিজেদের এর এর অনেক বয়স হয়ে গেছে আমরা আর দম নিতে পারি না যারা সাঁতার শেঁখে বা সাঁতার কাটে এর তারাই বল বলতে পারবে যে সাঁতারের এর কত সাঁতার আর চালনা করা আমরা সাঁতার এমনিতে সাঁতারের অনুষ্ঠান হয় মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যায় দেখি খুব সুন্দর সাঁতার কাটে কতক্ষণ ধরে তাদের দম তাদের দম সত্যিই বলতে হবে আমাদেরও ইচ্ছা করে আমাদেরও বা বাচ্চারা যে সাঁতার শেখানোর জন্য আমরাও বলি বা আমাদের ঘর বাচ্চারাও বড়ো হয়ে গেছে এ এখন যে মনে হয়েছিলো যখন বাচ্চারা আমাদের ছোটো ছিলো তখন আমাদেরও মনে হয়েছিলো যে আমাদের বাচ্চাদের সাঁতার শেখাবো ও সাঁতার শেখানো ভালো ও আবার সাঁতারের তো সব সবাই তো সাঁতার শিখতে পারে না কিন্তু সাঁতার যারা শেখে এ তারা সত্যি তাদের কোনো তুলনা নেই তারা অনেক দম নিয়ে তারা অনেক প্র্যাক্টিস নিয়ে অনেক ও সহজে এ অনেক কী কত সহজে তারা কত দূরে চলে যেতে পারে সাঁতার কেটে সত্যি আমরা ছোটোবেলাতে আমরা সাঁতার কাটতাম তখনকার সময় এক রকম ছিল ছোটো ছোটো পুকুরে আগে সাঁতার কাটানো হতো আর এখন অনেক অনেক জায়গায় বড়ো বড়ো নদীতে সাঁতার কাটানো হচ্ছে এ বা সে এখানে শেখানো হচ্ছে বাসে এইগুলো চালনা করা হচ্ছে এ খুব সুন্দর লাগে এগুলো